স্থানীয় সরকারি কিছু উদ্যোগ হলো পেনশন সামাজিক সুরক্ষা এবং প্রভাব বৃদ্ধি করা বার্ধক্য পেনশন যোজনা রয়েছে এই জিনিসগুলো আরও দিনে দিনে বাড়ছে এবং উদ্যোগগুলো উন্নয়ন করেছে কেমনভাবে সেটা বলতে গেলে বলা যায় যে সামাজিক যে বার্ধক্য পেনশন রয়েছে অর্থাৎ বুড়ো বয়সে তাদের যে কোনো রকমভাবে সাহায্য না না পাওয়া মানুষ জনেরা এটা সরকারের কাছ থেকে যাতে অর্থ নিয়ে তারা পেনশন রয়েছে যেগুলি কি না তারা বোবা কালা এবং খোঁড়া রয়েছে কিছু হয়তো ডিফেক্ট রয়েছে কোনো একটা অঙ্গে সেইখান থেকে তারা হয়তো দৈনিক মানুষের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করতে পারে না এবং তাদের জন্য সরকারের একটা আলাদা পেনশানের ব্যবস্থা করে দেয় এই সমস্ত জিনিসগুলো রয়েছে যাতে তারা যাতে ঠিকঠাকভাবে একটুখানি হলেও সমাজে যাতে চলতে পারে সবার সঙ্গে তাল মিলিয়ে তার জন্য তাদের একটু ব্যবস্থা করে দেয় এবং এগুলই হয়তো তাদের জন্য একটু উন্নয়নও দিকও হতে পারে